হ্যালো ডক্টর বলছি ডক্টর আমার দাদু কেমন আছে ডক্টর আমার দাদুর এখন শরীরটা কেমন আছে ডক্টর আমার দাদু যে পড়ে গেছিল মাথা ব্যথাটা এখন নর্মালই আছে না এখনও সেরকমই আছে এখন তাহলে আমার দাদুর যে হাঁটুতে ব্যথা হচ্ছিলো ওটা কি আপনারা ঠিক করে দিতে পেরেছেন আমি কি আপনার ওখানে যাবার গিয়ে ওষুধের তাহলে লিস্টটা আমাকে পাঠিয়ে দেবেন একবার তাহলে আর আমার দাদুর শ্বাসকষ্ট কেমন আছে আগে যে শ্বাসকষ্টতে খুব ভুগতো তাহলে আমার দাদুকে বলে দেবেন যে কী কী ব্যায়াম করতে হবে সেগুলো আমার দাদু যেন করে বা আমাকে বলে দেবেন হ্যাঁ ডক্টর কারণ আমার আমি তো ভুলে যেতে পারি অত আপনি আমাকে বলে দেবেন কী কী ব্যায়াম করতে হবে আমি সেগুলো করাবো আর আমি কতদিন পর নিজের দাদুকে আনতে পারব স্যার মানে এখন নিয়ে আসতে পারব না একবারে আমার দাদুর যা এ খাওয়াতে খুব মানে কোনো কিছু খেতে পারত না ঝাল খুব সহ্য করতে পারত না ওটা কী সমস্যা ছিল ডক্টর মানে এখন কী হাসপাতালে কিছু খাবার খাচ্ছে ডক্টর ঠিকঠাক খাচ্ছে তো আর মানে আমার দাদু মানে আপনারা বলছেন এখন অনেকটা সুস্থর দিকে আছে মানে আর কিছুদিন রাখলে আমি তাহলে দাদু্কে আনতে পারব তা ডক্টর আপনাদের ওখানে তাহলে আমি একবার যাব আমাকে ওষুধের লিস্ট একবার সবগুলো আমাকে দিয়ে দেবেন ঠিক আছে ডক্টর আর আমার দাদুর যে পাগুলো মানে খারাপ মানে পাগুলো বড্ড ঝুলে যাচ্ছিল সেগুলোর কী ব্যবস্থা আছে

মানে আপনি বলছেন এক দু সপ্তাহ থাকলে আমার দাদু পুরো একেবারে ইয়ে হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ঠিক আছে ডক্টর ধন্যবাদ আপনার থেকে জানতে চাইলাম আচ্ছা